এটা রুচিতম রেস্টুরেন্ট তো আমি কৃষ্ণনগর থেকে বলছিলাম কাল আমার বাড়িতে ভাইয়ের জন্মদিন উপলক্ষে একটি পার্টির আয়োজন করা হয়েছে সেখানে অনেক লোকজন আসবে তো কালকের জন্য পঞ্চাশ প্লেট বিরিয়ানি চল্লিশ প্লেট কাটলেট ও পঞ্চাশ প্লেট রোল দেবেন আর সঙ্গে দশ লিটারের দুটো কোল্ড ডিঙ্কসের বোতল দেবেন আপনারা দিতে পারবেন তো তাহালে কালকে রাত্রি আটটা নাগাদ এগুলো ডেলিভারি করে দেবেন আর বলছিলাম যে কোনো ছাড় আছে নাকি